আমার সবচেয়ে স্মরণীয় ট্রিপ ছিল দীঘা ভ্রমণ কারণ আমার সমুদ্র সৈকত দেখতে খুবই ভালো লাগে আমার স্বামী এক দিন হঠাৎই ঠিক করল যে দীঘা যাবে ভ্রমণের জন্য তো আমরা পরিবার নিয়ে স্বামী এবং বাচ্চাদের নিয়ে সকলে দীঘা যাওয়ার জন্য রওনা হলাম বাসে করে আমরা ভোরবেলা উঠলাম বাসে করে দীঘা যাওয়ার জন্য রওনা হলাম ভোর পাঁচটা নাগাদ আমরা যেখান থেকে বাস ডিপো থেকে দীঘায় যাওয়ার বাস ছাড়ে সেখান থেকে উঠলাম উঠে ঠিক এগারোটা নাগাদ আমরা দীঘায় পৌঁছে গেলাম যখনই দীঘার সমুদ্রের সামনে হেঁটে গিয়ে নামলাম তখন খুবই ভালো লাগল আনন্দে মন ভরে উঠল আমাদের আগের থেকে কোনো হোটেল বুক ছিল না ওখানে গিয়েই হোটেল বুক করলাম করে লাগেজগুলো রেখে আমরা ড্রেস না চেঞ্জ করেই আমরা সমুদ্রের ধারে চলে গেলাম সমুদ্রে গিয়ে সবাই সমুদ্রে নামলাম স্নান করলাম স্নান করে ঠিক দুপুর দেড়টা নাগাদ হোটেলে উপস্থিত হলাম হয়ে কিছু খাওয়া দাওয়ার পর করে নেওয়ার পর রেস্ট নিয়ে আমরা আবার বিকালে দীঘার আশেপাশে যে কিছু পার্ক বা তাজপুর শংকরপুর এই সমস্ত জায়গা কিছু স্মরণীয় জায়গা ঘোরার জন্য আছে সেগুলো আমরা ঘুরলাম এবং উপভোগ করলাম বাচ্চাদের খুবই ভালো লাগল ওরা ঘোড়ায় চেপে ঘোড়া চড়ল তারপর বিভিন্ন রকমের গাড়ি আছে সেই গাড়িগুলিতে চড় চড়ে ওরা খুব আনন্দ পেয়েছে তারপর আমরা সন্ধেবেলা ফিরে সমুদ্রের পাড়ে বসে বিভিন্ন রকমের পাপড়ি চাট বিভিন্ন রকমের খাবার খেলাম তার মধ্যে পাপড়ি চাট পকোড়া ফিশ ফিঙ্গার ফিশের বিভিন্ন আইটেম ভোলা মাছ পাবদা মাছ ইলিশ মাছ এই মাছগুলো আমরা সকলে খেলাম তারপর কিছু কেনাকাটা করলাম নুড়ি দিয়ে বিভিন্ন ঘর সাজানোর জিনিস কিনলাম কেনার পর তারপর আমরা রুমে গেলাম রুমে গিয়ে রাত কাটানোর পর পরের দিন সকালে উঠে সূর্য ওঠা দেখলাম সূর্য ওঠা দেখে ডাবের জল খেলাম ডাবের জল খেয়ে রুমে এসে রেডি হয়ে বাড়ির দিকে রওনা হলাম কিন্তু সমুদ্র ছেড়ে একদমই যেন আসতে ইচ্ছা হচ্ছে না কিন্তু আসতে হবেই বাচ্চাদের পড়াশোনা আছে তাদের বোঝালাম যে আবার পরের বছর আমরা এই দীঘা ভ্রমণে আবার আসব হ্যাঁ এইভাবে আমি আমার ট্রিপটি এমন ট্রিপটি উপভোগ করেছি